যদি আমি অন্য কোনো দেশে ভ্রমণের সুযোগ পাই তবে আমি রাশিয়া যাবো রাশিয়াতে যাবো কারণ পুতিনের সেনাবাহিনী দেখার খুবই ইচ্ছা আমার ছোটোবেলা থেকে রুশ সেনাবাহিনী কতোটা ষ্ট্রং হয় তাদের ডিফেন্স সিস্টেম কীভাবে কাজ করে এসব জানতে আমার খুব ইচ্ছে করে তাই ঘুরতে গেলেই রাশিয়াই যাবো